পশ্চিমবঙ্গের শিক্ষাব্যবস্থার মধ্যে শিক্ষার স্তরগুলিতে বিভিন্ন প্রকারের অপরযপযপ অপর্যাপ্ত সহযোগিতা রয়েছে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছোট্টো শহর বা গ্রাম থেকে আসা ছেলেরা সহজ সুযোগ সহজে পায় না তার প্রধান কারণ হল এখানে নাম্বারের প্রয়োজনীয়তা অন্যান্য জায়গাগুলোর থেকে অনেকটাই বেশি হয় ফলে হয়তো যোগ্যতা থাকা সত্ত্বেও নম্বর কম পাওয়ার কারণে তারা সেখানে পড়তে পারে না তাছাড়াও যখন কোনো ছাত্র ছোটো জায়গা থেকে আসে তখন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় ক্যাম্পাসে তারা তার গন্তব্যটা খুঁজে পায় না এর ফলে কি হয় তার যোগ্যতা থাকা সত্ত্বেও সঠিক সময়ের মধ্যে সে সেই উপযু মানে প্রয়োজনীয় স্থানে নিজেকে উপস্থিত রাখতে পারেনা এর ফলে সে সেখান থেকে বাতিল হয়ে যায়